আজকে বিশ্বে বাংলা ভাষাভাষীর মানুষরা যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেটা প্রথম কথা হচ্ছে এটাই যে আমরা যা কিছুই এখন করতে যাচ্ছি বা আমরা যা কিছু এখন শিখতে যাচ্ছি সবই এখন ইংলিশে হচ্ছে কারণ বাংলার এখন চারিদিকে আর কোথাও সেরকম কোনো অস্তিত্ব নেই তাহলে আমরা আজকে বাংলা বিদ্যালয় থেকে পড়ে আমাদের আর কোনো লাভ হচ্ছে না কারণ সবকিছুই এখন ইংলিশ হয়ে যাচ্ছে তাই এই বাংলা ভাষা এই সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন যথেষ্ট প্রচুর পরিমাণে হচ্ছে